হ্যালো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আসুন আসুন হ্যাঁ এই বসুন বলুন কী নেবেন হ্যাঁ হবে আপনি এক সেকেন্ড ওয়েট করুন দাঁড়ান এই দেখুন এই এইটি হচ্ছে এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের চুড়িটি হচ্ছে লেটেস্ট ডিজাইনের পিকক এডিশনের চুড়ি আর এইগুলো ও আচ্ছা বড় সাইজ লাগবে দিদি আপনার রেঞ্জ কত আছে সেটা একটু বলুন টোয়েন্টি ফোর থাউজেন্ড আচ্ছা আপনি কি গোল্ড নিতে চাইছেন বা এমনি কোনো অন্য

দিদি এইটা দেখুন এই ব্লু কালার চুড়িটা আছে সিটি গোল্ডের এটা পড়বে আপনার থার্টি টু থাউজেন্ট তো এইটাতে আপনি যেমন যেরকম দেখতে পাচ্ছেন ব্লু কালারের খুব ভালো একটি ছোঁয়া আছে এবং এইটি খুব মোটাও আছে সিটি গোল্ডের এটি হচ্ছে দিদি আপনি আপনাকে যেটা দেখিয়েছিলাম ওটা আপনার রেঞ্জের মধ্যে আসতো ওটা টোয়েন্টি টু থাউজেন্ডের ছিলো এবার কী করবো বলুন তো আপনি তো কত তবু আচ্ছা ঠিক আছে দাঁড়ান আচ্ছা দাঁড়ান